পরিবারে মা বাবা দাদা বোন জেঠু জেঠিমা কাকা কাকিমা আছে আর আমরা জয়েন্ট ফ্যামিলি আমার পরিবারে আমরা যখন একসাথে খেতে বসি আমরা সবাই একসাথে খেতে বসি আমাদের কেউ আলাদা নয় আমরা একসঙ্গে খাই দাই বা আমাদের কোনও যদি আমাদের ঘরে কারোর কিছু প্রবলেম হয় আমাদের সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি সেই কাজটা করার জন্য তো সেই জন্য আমাদের জেঠু জেঠিমা খুব ভালো তারা খুব আমাদেরকে দেখে বা আমার বাবা নিজের ভাইকে দেখে সেই জন্য আমাদের পরিবার আর আমরা খুব গরিব ছিলাম সেখান থেকে আমরা আস্তে আস্তে একটা ছোটো ব্যবসা শুরু করি সেই ব্যবসা থেকে আমরা আজকে একটা মোটামুটি ভালো জায়গায় পজিশনে আসতে পেরেছি ঠাকুরের ইচ্ছায় তো আমার পরিবারে যেমন আমরা ফ্যামিলি কোথাও যদি ঘুরতে যাই আমরা সবাই মিলে আমার জয়েন্ট ফ্যামিলি যাই আমারা কেউ মানে আলাদা যাই না আমাদের সব এক আমাদের জেঠু জেঠিমা বা কাকা কাকিমা আমরা সব একসঙ্গেই আমরা যা কিছু করি বা কোনওকিছু পুজোয় যদি কেনাকাটা করি আমরা সব একই একসঙ্গে সবকিছু করি কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি বা আমাদের কোনও যদি অনুষ্ঠান হয় বা আমাদের যে আমাদের ঘরে হরিনাম হয় ওই হরিনামে এক হাজার লোক খায় সেখানে আমার জেঠু বাবা কাকা সবাই একসাথে এক হাতে কাজ করে আমরা সেই কাজটা উদ্ধার করি আর আমাদের মধ্যে আমার জেঠু জেঠিমা কাকা কাকা কাকিমাদের মধ্যে কোনও ঝগড়া ঝাটি নেই কারণ আমরা হচ্ছি জয়েন্ট ফ্যামিলি আমাদের মধ্যে আমরা খুব ভালো ভাবে আছি আর আমরা খুব হ্যাপি ফ্যামিলি আমরা খুব আনন্দিত আছি আর আমরা খুব খুশি আর আমার বন্ধু আমার খুব ভালো যেমন সুজয় খুব আমার ভালো বন্ধু সাগর আমার খুব ভালো বন্ধু আমরা যখনই কোথাও যাই আমার দু বন্ধুকে আমরা ফোন করি করে আমি ডাকি যে ভাই আজকে দার্জিলিং যাবো তোরা যাবি ওরা তখন বলে হ্যাঁ যাব আমরা সেখানে গিয়ে কত সুন্দর মজা করি সেখানে বন্ধুদের নিয়ে আমরা সব জায়গায় খাওয়া দাওয়া রেস্টুরেন্টে এখানে তারপর তারপর কোথাও কোথাও প্রোগ্রাম দেখতে যাওয়া সব আমরা দু বন্ধু আমরা তিন বন্ধু আমরা একসঙ্গে থাকি আমরা যেখানেই যাই আমরা এই তিন বন্ধু মিলে ঘুরি আমরা ঘুরি খাই দাই একসঙ্গে শুই সব আমাদের বন্ধুবান্ধব আমাদের বন্ধু খুব ভালো আমাদের বন্ধুত্ব খুবই ভালো আমরা ওই